আমি প্রায় পনেরো দিন আগে একটি এলসিডি টিভি কিনেছি টিভিটি প্রায় পঞ্চান্ন ইঞ্চি লম্বা এই টিভি এর মধ্যে আমি বিভিন্ন প্রকারের চ্যানেল দেখার সুযোগ পেয়ে থাকি সস্পোর্টসের নিউজের এই টিভিতে বড়ো পর্দা হওয়ার কারণে সমস্ত ছবি খুবই পরিষ্কার দেখতে পাওয়া যায় আগের তুলনায় ছবিগুলি যেভাবে দেখা যেত তার থেকে খুবই ভালো দেখা যায় এখন এই টিভিতে সমস্ত প্রকারের সাউন্ড খুব ভালো ভাবে শোনা যায় আমি যে টিভিটি কিনেছি সেটা দেখার জন্য পাড়াপড়শি সবাই দেখতে আসে এবং এবং তারা বলে যে আমার আমরাও এই টিভি কিনতে চাই এছাড়াও আমরার বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজনরা খুব পছন্দ করেছে আমি সারাদিন প্রায় সবসময়ই টিভিতে গান খেলা চলচ্চিত্র দেখতে থাকি